আমি মনে করি শিক্ষিতরা সমস্ত নিয়মনীতি মেনে চলে না কারণ অশিক্ষিতরা তবু ভালো শিক্ষিতদেরকে সম্মান করে আর শিক্ষিতরা জীবনে চায়নি যে অশিক্ষিতরা সম্মান পাক আর জীবনে কোনোদিন শিক্ষিতরা সমস্ত কিছু নীতি মেনে চলে না যেমন ধরুন কোথাও যেয়ে লাইন দিয়ে কিছু কেনাকাটা অশিক্ষিতরা তবু লাইন দিয়ে কেনে কিন্তু শিক্ষিতরা লাইন দেওয়া কি আমার কাজের তাড়া আছে আমাকে এক্ষুনি বাড়ি চলে যেতে হবে হ্যাঁ আমাকে টপ করে ছেড়ে দিন এইসব করে ওই জন্যে শিক্ষিতরা কোনো নীতি মেনে চলে না তারা সব থেকে বেশী অশিক্ষিত শিক্ষিত হলেও তারা অশিক্ষিত